হ্যালো হ্যাঁ আচ্ছা কি কি লাগবে বলেন কবে লাগবে স্ন্যাক্স আছে আপনি কি ভেজ না নন ভেজের মধ্যে অর্ডার করতে চান ভেজের মধ্যে আপনার ধরেন যে ভেজের আপনার চপ হয়ে যাবে বা ধরেন যে আপনার পনিরের কিছু হয়ে যাবে আর নন ভেজের মধ্যে চিকেন হবে মাটান হবে আপনি কোনটায় কোনটা কোনটা অর্ডার করতে চান আর কতো দিয়ে অর্ডার করতে চান অ্যাঁ স্পেশাল আইটেম আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো না কেনো অবশ্যই পারবো কিন্তু আপনার লাগবে লাগবে কতোটি আপনার মাটান বিরিয়ানি হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ পনেরো তারিখ পেয়ে যাবেন বা তার আগেও যদি দরকার হয় বা আপনি যদি বলেন তার আগেও পেয়ে যাবেন অসুবিধা নেই আমাদের এখানে আমাদের এখানে অনলাইন সার্ভিসও আছে সব কিছুই ব্যবস্থা আছে আপনি জাস্ট অর্ডার করতে বাকি পেমেন্ট বলতে আমাদের এখানে ধরেন যে দুশো টাকা প্লেট তো এবার আপনি কতোটি নিবেন বা সেরকম হিসাবে কোয়ান্টিটি জাস্ট ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ওটা আর কি হ্যাঁ কন্টেনার আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই ফোনপে ফোনপে ক্যাশ ক্যাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই